দৌড়নার সময় আমি বেশিরভাগই মিউজিক আর কি জোশ আর কি যে রোম্যান্টিক সং বা আর কি এইসব গান শুনি না আপনি রানিংয়ের প্রচুর গান আছে বা এনার্জি নিয়ে আসে শরীরের মধ্যে সেই সব গান আমি শুনি হ শুনতে শুনতে আপনি যদি রানিং করেন আপনার একটা আলাদায় অন্য রকম এনার্জি পাবেন তো গানের মধ্যে একটা আপন আমাদের মানে একটা যে আর কি জোশ জড়িয়ে আসে গানের মধ্যে যেটা আর কি প্রকাশ করে সেটা রানিং করার সময় যদি আপনি শোনেন তো আপনার খুব ভালো লাগবে আমি তো শুনি রানিং করার সময় অনিহিতমে গান শুনি আর রানিং করতে আপনি যদি রান করতে করতে গান শুনেন গানের তালে তালে আপনি দৌড়াতে যদি থাকেন তাহলে আপনার খুব শরীরে এক আলাদা ধরনের এনার্জি ফিরে আসে তো এনার যে আপনি মনে করেন আপনার রানিং খুব শেষের দিকে আপনি একটা জোরদার গান লাগিয়ে দিলেন হেডফোনে আর সেই গানের তালে তালে আপনি এগিয়ে গেলেন তো আপনি অনেকটাই এগিয়ে যেতে পারেন আর অনেকটাই স্বাভাবিকভাবে আর কি এগিয়ে যেতে পারেন এবার আপনি গান যখন শুনি না তখন আমার চিন্তাভাবনা কেমন থাকে বলতে সেরকম কিছু চিন্তাভাবনা থাকে না চিন্তাভাবনা একটাই থাকে যে আমাকে আমার যতটা টার্গেট থাকে সেই সেই গন্তব্যে পৌঁছানো আমি কতটা কীভাবে স্পিডে দৌড়বো আমার ক্যাপাসিটি আমি তো মাইন্ডে প্রথমে সেট করে নিয়েছি না তো ওইখানে আমি কতক্ষণে পৌঁছাবো আমি কীরকম স্পিডে পৌঁছাবো আমার কীরকম দম লাগবে সেই সব আর কি ভাবনা চিন্তা চলে মাইন্ডে আর কীভাবে ওইখানে পৌঁছাবো সেই গন্তব্যে স্থলে তো এরকম আর কি ভাবনাচিন্তা থাকে এরকম ধরনের চিন্তাভাবনা থাকে তা আমি ফোকাস বলতে আপনার মেন্টালিটি প্রথমত আপনার একদি এক স্থির রাখতে হবে তো আপনি রানিং করছেন যে কীভাবে আমি রান করছি কীভাবে স্টেপ পড়ছে সেগুলোও একটু দেখে নেওয়া উচিত তার কারণ আপনাকে পরিবর্তন করতে হবে যদি কোনো খারাপ কিছু স্টেপ হয় তো এটাই